এই এলাকার সব থেকে ভালো স্কুল আমার মনে হয় রামকৃষ্ণ মিশন এছাড়াও সেন্ট ভিনসেন্ট ইংলিশ মিডিয়ামের মধ্যে ডিএপি ইংলিশ মিডিয়ামের মধ্যে এর থেকেও এছাড়াও আমি বাংলা মিডিয়ামের মধ্যে বলতে পারি সুভাষ পল্লী সুভাষ পল্লী গার্লস মহিলা কল্যাণ মণিমালা গার্লস এখানের বিশেষত্ব বলতে আমার মনে হয় এখানকার শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের খুবই ভালোবেসে এবং ভালো শিক্ষা দেয়